হ্যালো হ্যাঁ বলো আচ্ছা আমার একটা জলের ট্যাংক বসানো হবে জলের ট্যাংক আচ্ছা আর জলের ট্যাংক কত লিটার পাওয়া যাবে আর আমাদের একশো লিটার আর পাইপ ফিটিংয়ের লোক আপনাদের ফিটিংয়ের লোক আপনাদের আপনাদের ও আমার দোতলা নিচের তলা পর্যন্ত কেমন খরচা পড়বে কত খরচা পড়বে

হাজার তিনেক পাইপ কিনতে হবে আর মোট কত খরচা হবে লেবার টেবার নিয়ে হাজার পনেরো ও ওটা বাকি রাখা যাবে কিছু না নগদ ও বাকির কারবার হয় না আমি জানি হালখাতা হবে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দেবো